আমার পাখি দেখার প্রিয় জায়গা হলো আমাদের বালুরঘাটের পাখিরালয় যখনই আমি ছুটির দিন পাই তখনই যাওয়ার চেষ্টা করি পরিবারদের নিয়ে তাছাড়া একটু গ্রামাঞ্চলের দিকে গেলে একটু ঘুরতে গেলে যেদিকে ফিশারি এলাকা নদী নয় কিন্তু মাছ টাছ চাষ করে বিশাল এরিয়া জুড়ে ফিশারি বলে ওই ফিশারির বিকালবেলা ফিশারির পাড়ে বসে ওই ফিশারির জলের দিকে তাকিয়ে থাকতে যে কী শান্তি লাগে মনটা এমনিতেই ভালো হয়ে যায় থাকিয়ে থাকতে আর তখনই দেখা যায় যে বক মাছ ধরছে পানকৌড়ি ডুব দিচ্ছে ভাসছে মাছ ধরছে কী যে মনোরম দৃশ্য সেগুলো বলে বোঝানো দায় একটু গ্রাম অঞ্চলের দিকে বেড়াতে গেলেই দেখা যাবে যে বক বিভিন্ন রকমের বক বড় ছোট বিভিন্ন রকমের বক আপনি যতই ঘুরতে যাবেন বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন ততই বিভিন্ন রকমের পাখি দেখতে পারবেন

আমাদের বালুরঘাটে পাখিরালয় আছে সুন্দরবন পাখিরালয়ে একবার গিয়েছিলাম খুব সুন্দর পাখিরালায় নদী পেরিয়ে গিয়েছিলাম নদীটা যেমন সুন্দর বিশেষ করে যখন সূর্য ডোবে মারাত্মক দৃশ্য সবকিছু পেরিয়ে পাখিরালয়ে যাওয়া সত্যিই অসাধারণ ভোলার মতো নয় আর বালুরঘাটে পাখিরালয় আছে তাছাড়া চিড়িয়াখানা আছে কলকাতা চিড়িয়াখানা খুব সম্ভবত দুবার গিয়েছিলাম তো ওখানে আমি দেখেছি ফ্যালকন বা বিভিন্ন রকমের টিয়া পাখি অনেক রকমের পাখি মানে এমন কোনো পাখি নেই যে কলকাতা চিড়িয়াখানাতে নেই সব ধরনের পাখি আছে বিভিন্ন রকমের হাঁস পাখি আছে কী বড় বড় ডিম পাড়ে কাক বক বাদুড় থেকে শুরু করে সব ধরনের পশু যেমন আছে ওখানে সব ধরনের পাখিও আছে জাস্ট দেখে চোখের ও মনের শান্তি তো পাখি দেখার আমার নির্দিষ্ট কোনো জায়গা নেই ঘুরে ঘুরে সব জায়গায়ই পাখি দেখার ভালো জায়গা তবে মাঝে মাঝে ছাদে উঠি ছাদে উঠে দেখি বিভিন্ন গাছে আশেপাশে নারকেল গাছে নিম গাছে পাখিরা খেলা করে দেখতে খুব ভালো লাগে এবারে প্রিয় জায়গা বলতে তাহলে বলা যেতে পারে বাড়ির ছাদ কারণ বাড়ির ছাদ থেকে প্রতিদিনই লক্ষ্য করা যায় কোনো না কোনো পাখি তো আছেই গাছে বিশেষ করে ছোট চা চড়ুই পাখি জাতের পাখিগুলো আছে যেগুলোর নাম জানি না সবুজ হলুদ ভীষণ ভালো লাগে